হ্যাঁ মাডাম বলুন না দিদি আজকে যাওয়ার কথা ছিল আমার একটু কাজ পরে গেছে তো আজকে আসতে পারব না নেক্সট দিন আমি যাব না না দিদি না আমি এখন এই জায়গাতে নেই আমি একটু তোমার উল্টোদিকে আছি তোমার বাড়ির আমি সামনে থাকলে আমি আজকে পৌঁছে দিতাম কিন্তু আমার একটু কাজ পড়ে গেছে না দিদি আমি তো চেয়েছিলাম যে একটু চলে যাব যদি কাজ ছিল কিন্তু কি বলব আমি আমার কাস্টমার ফোন করে দিয়েছে দিয়ে আমি চলে গেলাম অন্যদিকে আমি আপনার বাড়ির একদম অপোজিট সাইডে আছি না না দিদি আমার আমার আসতে আসতে একটু রাত হয়ে যাবে তো আমার আজ আর ফেরা হবে না তাই নেক্সট দিন আমি দিয়ে দেব পরের দিন কাল না দিদি এমনিতে হবে না আমারই আমারই কাজ ছিল না এটা আমি কালকে দিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি কাল সকালেই দিয়ে যাব কাল সকালেই দিয়ে যাব আজ আমার হবে না কাজ পড়ে গেছে আমারও তো কাজ পড়ে গেছে একটু এমনি করলে তো হবে না আমার কালকে দিয়ে যাব সকালে না আমার কাজ ছিল আজকে যাওয়ার তোমার ঘরে কিন্তু হল না যাওয়ার ছিল অন্যদিকে চলে গেছি আচ্ছা ঠিক আছে আমি নেক্সট দিন যাব ঠিক চলে যাব গিয়ে দিয়ে দেব গ্যাসটা আজ আমি আসতে পারব না দিদি রাত হয়ে যাবে আসতে আমি পরের দিন সকালে একদম পৌঁছে যাব আপনার ঘর না দিদি আমিও আপনাকে বলে দিতাম যে আজকে আমার হবে না তো তাই আমি পরের দিন দিয়ে যাব কিন্তু ফোন করতে পারলাম না একটু খুব কাজ চলে এল আমি গ্যাস দিয়ে যাব পরের দিন দিয়ে যাব গ্যাসটা আজকে হবে না আজকে রাতে বিকেলে হবে না আমার আসতে আসতে রাত হয়ে যাবে আমি পরের দিন সকালে আপনাকে গ্যাসটা দিয়ে যাব না আমারও তো কাজ আছে আমি পরের দিন সকালে দিয়ে যাব গ্যাসটা বলছি তো

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সকালে পৌঁছে যাব আপনার ঘর দশটা না আটটার মধ্যে আমি পৌঁছে দেব আপনার ঘরে গ্যাসটা আটটার মধ্যে হুম থ্যাংক ইউ